আমার কাছে সময় বা রান্নার কোনো উপকরণ কম থাকলে আমি সাধারণত বাড়িতে যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে দিয়েই রান্না করার চেষ্টা করব যেমন আমার বাড়িতে যদি এক কেজি মাংস থাকে আমি সেটাকে দিয়েই ভালোভাবে চালানোর জন্য ওর মধ্যে একটু আলু বা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে একটু ভালোভাবে এবং বেশি করে রান্নার চেষ্টা করব যাতে সেটা সবার খাওয়া দাওয়ার যোগ্য হতে পারে এছাড়াও ভাত আমি ভাত রান্না করব এবং তার মধ্যে আলু দিয়ে দেবো যার যার ফলে ওটা ওটা দিয়ে আলু করা হয় এবং অন্য দিকে ডাল রান্না করে নেব এছাড়াও অন্যান্য বাড়িতে যা থাকবে অন্যান্য সবজি যেগুলো তাড়াতাড়ি করা হয় যেমন পটল বা বেগুন থাকবে সেগুলোকে চটপট কেটে মশলা মাখিয়ে ভেজে নেওয়া যায় যাতে এটা এটা তাড়াতাড়ি হয়ে যায় তাই সময় কম থাকলে এই রান্নাগুলোই আমার মনে হয় করা শ্রেষ্ঠ